বিকেলে ঠিক করলাম একটা বন্ধুর বাড়ি যাবো তাই একটা অটো বুক করেই রেখেছিলাম দুপুর থেকে আমরা রেডি হয়ে অপেক্ষা করছি অটোটা কখন আসবে কিন্তু সময় পেরিয়েই চলেছে অটোটা আর আসছে না আমরা চিন্তিত হয়ে পড়লাম তাহলে কি ঠিক সময়ে পৌঁছাতে পারবো না তাই ড্রাইভারকে কল দিলাম কিন্তু ড্রাইভার ফোনটা উঠালোই না এবং কোনো উত্তরই পেলাম না তাই নির্দ্বিধায় আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হলো দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আর ধৈর্য রাখতে পারলাম না পুনরায় ড্রাইভারকে আবার কল করলাম তাকে বললাম সে কোথায় আছে এবং কখন আসবে তা যেন সে জানায় তারপর অনেক শেষে ড্রাইভার ফোন ধরলো এবং জানালো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে